আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি হলো ড্রিল মেশিন এই ড্রিল মেশিনটি কেনার পরে আমি দেখতে পাই সেটি খুব বাজে ব্যব মানে বেরিয়েছে আমার কাছে তার ব্যবহার সত্যিই খুব খারাপ আমার কাছে আমার ঐ পণ্যটি একদম পছন্দ নয় অথচ আমি দেখছি ড্রিল মেশিনটা যখন আমি কারেন্টে প্লাগে গুঁজচ্ছি তার সাথে সাথে আগুন ফিকরে বেরোচ্ছে ঠিকরে আগুন বেরোচ্ছে এবং আর তারটিও ছোটো যে আমি বাইরের একটা হোল্ডার থেকে গুঁজে আমি বাইরে কাজ করবো সেটা সম্ভব নয় তারটা খুব অল্প পরিমানে দিয়েছে এবং সেটা থেকে আগুন বেরিয়ে এসছে যার দ্বারা আমি বুসেতে পারছি যে ড্রিল মেশিনটা কাজের যোগ্য নয় ড্রিল মেশিনটা ব্যবহারের ফলে দেকছি আমার বাড়িতে কারেন্টের নানান রকমের সমস্যা তৈরি হয়েছে আগুন বেরিয়ে আসছে এবং ভোল্টেজ আপ ডাউন করছে অতএব এই ড্রিল মেশিনটারই কিছু একটা সমস্যা আছে হাই ভোল্টেজের কারেন্ট টানছে এখানে কাজে এই ড্রিল মেশিনটা আমি মনে করছি আমার কাছে সত্যিই খুব খারাপ এর খারাপ দিকটাই আমার কাছে বেশি ফুটে উঠেছে ড্রিল মেশিনটা দেকতে হয়তো আয়তনে ছোটো কিন্তু এর ব্যবহার বা এর এইটার খারাপ গুণই আমার কাছে বেশি